আমরা পশুপালন করে থাকি পয়সা উপার্জনের জন্য এছাড়াও তার পাশাপাশি আমাদের অনেক রকমই সাংসারিক সাহায্যও হয় যেমন মাংস আমরা হাঁস এবং মুরগি থেকেও অতিরিক্ত মা মাংস পাই এবং এবং ডিম পাই এছাড়াও আমরা গোরু বা গাভী গোরু চাষ করলে সেখান থেকে যে দুধ সেই দুধ জিনিসটা আমরা পেয়ে থাকি এছাড়া ভেড়া বা মোষের এর থেকে আমরা কিন্তু পশম বিশেষ করে ভেড়া থেকে আমরা পশমটা পেয়ে থাকি অতিরিক্ত যার থেকে আমরা কিন্তু অনেক রকম পণ্যই উৎপাদন করতে পারি এবং সেটা বিক্রি করেও আমরা কিন্তু অনেক টাকা উপার্জনও করি এছাড়া আমাদের প্রত্যেকেরই বাড়িতে গাভী গোরুর চাষ থাকে সেই গাভী গোরু থেকে আমরা প্রতিনিয়ত অনেক দুধ পাই সেই দুধ থেকে আমরা আবার ছানা তৈরি করি ছানা তৈরি করে গয়লাকে দিলেও বা মিষ্টি দোকানে দিলে সেখান থেকেও আমরা কিন্তু অনেক পয়সা উপার্জন করতে পারি এছাড়াও আমাদের মাংস মুরগিকে আমরা ওজন হিসাবে বিক্রি করলেও আমরা কিন্তু সেখান থেকে এক রকমের হাঁস মুরগির পয়সা পাই এছাড়া তাদের ডিম বিক্রি করেও আমরা কিন্তু একটা অতিরিক্ত পয়সা পাই পেয়ে থাকি এছাড়াও যেসব পশু প্রাণীকে আর টানা যাচ্ছে না বা অনেক বেশি বয়স হয়ে গিয়েছে তাদের কিন্তু আমরা বিক্রি করেও কিন্তু অনেক পয়সা উপার্জন করতে পারি